আমার এলাকার পাশাপশি অনেক বাজার বা অনেক প্রচুর শপিং মল আছে এখান থেকে অনেক দূরের দূরের মানুষও কেনাকাটা করতে আসে আর খুবই ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় খুবই কম দামে পাওয়া যায় আপনারা আসতে পারেন অনেকেই আসে আর কি অনেক দূরের লোকজন এসে এখানে খুবই ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় এটি কেনাকাটা করে নিলাম একবার প্রথম আমার একবার প্রথম শপিং মলে গেলাম মানে সবার ফার্স্ট টাইম গেলাম তো আমি তো দেখলাম যে হঠাৎ একদম অবাক হয়ে গেলাম যে একই ছাদের তলায় এত রকম জিনিস পাওয়া যায় খাবারের থেকে শুরু করে ভালো ছেলেদের জামা প্যান্ট মেয়েদের জামা প্যান্ট তো কিছু না আমি তো সারাদিন সেখানেই তো সারাদিন কেটে গেল তো তো তো বাড়ি ফিরতেই মন যাচ্ছে না তো মনে হচ্ছে ওখানে কেনাকাটা করি তো সেই দিন প্রথম কিন্তু অনেক টাকারই কেনাকাটা করে ফেললাম তার পরে কেনাকাটা করে আর কি বাড়ি ফিরে আসলাম তাও মনে হচ্ছে বারবার যে যাই না একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসি এরকমই তা আমাদের আর কি সবসময় কি তো শপিং মলে যাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকে না কারণ দূরে কাজের সোর্সে বাইরেই থাকে অবশ্যই কিছুদিন বাইরে থাকে কিছুদিন বাড়িতে থাকে এরকমই ওই জন্য আমাদের অত দূরে দূরে তো যাওয়া হয় না ওইখানে পাশে বাজারহাটগুলোয় কি পাশে ছোটো মুদিখানার দোকান থেকে করে নেওয়া হয় দাম কোনো সময় বেশি কম ও একটু রেখে আর নিয়ে নেওয়া হয় নিয়ে নিই ওই জন্য দূরে আর যাওয়া হয় না আর যখন বাইরে থেকে বাড়ি আসে তখন যাওয়া হয় দিয়ে আর কি সেখান থেকে অনেক জিনিসপত্র কিনেকেটে নিয়ে আসা হয় অনেক ঘোরাফেরা অনেক কিছুই হয় এগুলো খুবই ভালো লাগে কারণ বাইরে তো খুবই ভালো লাগে ওই জন্য আমরা যাই